আমি এমন একটি খেলা খেলেছি যা আমাকে বিশেষভাবে আবেগগতভাবে প্রভাবশালী বা অর্থপূর্ণ করে তুলেছে খেলাটির নাম হলো ক্রিকেট এই খেলাটি আমাকে আবেগগত ও প্রভাবশালী বা অর্থপূর্ণ করে তুলেছে এই ক্রিকেট খেলাটি আমাদের গ্রামাঞ্চলে দু রকম হয়ে থাকে একটি হচ্ছে মিনি ক্রিকেট আর একটি ফুল হ্যান্ড ক্রিকেট

বেশি অংশ সময় গ্রামে গ্রামে মিনি ক্রিকেট

বিভিন্ন জায়গায় গ্রামে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয় এই মিনি ক্রিকেটের এটি একদিক থেকে অর্থ উপার্জনের একটি উপায় ও বটে আমরা নিজেদের টিম নিয়ে খেলা করি মাঝে মাঝে অন্যদের টিমের হয়েও টাকা পরিবর্তে খেলা করতে যাই এটা আমাদের একটি পেশাও বলতে পারেন আর এই খেলা করতে গিয়ে আমরা যখন যে টিমের হয়ে খেলি তখন সেই টিমটাকেই নিজের টিম মনে করে জেতার জন্য একশো পারসেন্ট দিয়ে খেলা করি আর খেলা করার সময় আমাদের খেলার মধ্যে এতটাই ইনভলভড থাাকি যে আবেগ আমাদের এই খেলার মধ্যে ফুটে ওঠে খেলা মানেই জয় পরাজয় থাকবে যখন আমরা খেলায় জয় লাভ করি তখন আমাদের আবেগ প্রকাশ হয় যেটা আনন্দের উচ্ছাসের কিন্তু যখন আবার পরাজিত হই তখন আমাদের খুবই খারাপ লাগে এবং সেই হেরে যাওয়ার মুহুর্তগুলো কী কী সেগুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে পরবর্তী খেলায় যাতে সেই সমস্ত ভুলগুলো না হয় সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি এই যেমন দুদিন আগে একটা মিনি ক্রিকেট প্রতিযোগিতায় গিয়েছিলাম সেখানে আমরা একটি ম্যাচ জয়লাভ করি এবং পরবর্তী রাউন্ডে আমরা হেরে যাই যখন প্রথম রাউন্ডে জয়লাভ করেছিলাম তখন খুবই আনন্দিত হয়েছিলাম কিন্তু যখন পরবর্তী রাউন্ডের খেলায় হেরে গিয়েছি তখন আমাদের টুর্নামেন্ট সেরা হওয়ার যে আশাটা নিয়ে আমরা গিয়েছিলাম সেটা আমরা আর হতে পারিনি কিন্তু আবার আমরা যখন পরবর্তী টুর্নামেন্ট খেলতে যাবো তখন আমরা চেষ্টা করবো যাতে আমাদের সেই ভুল ভ্রান্তির দিকগুলো শুধরে নিয়ে আবার যাতে টুর্নামেন্ট জিততে পারি সেই আশা নিয়ে আমরা পরবর্তী টুর্নামেন্ট খেলতে যাবো তাহলে এই সমস্ত টুর্নামেন্টগুলিতে এই মিনি টুর্নামেন্টগুলিতে একটা বিশেষ ভূমিকা থাকে আম্পায়ারের এই আম্পায়ার যদি মনে করে যে কোনো দলকে জিতিয়ে দেবে তো সে জিতিয়ে দিতে পারে আবার যদি কোনো খালি কোনো টিমকে হারিয়ে হারাবে তাহলে সেই টিমকে হারিয়ে দিতে পারে যেন আম্পায়ার দ্বয়ের সাথে সব সময় ভালো সম্পর্ক বাজায় রাখতে হবে আম্পায়ারদ্বয়কে চটানো যাবে না বা ভুল ভাল কথা বলা যাবে না আর একটা খেলা হলো ফুল হ্যান্ড খেলা

অনেকটা বড়ো মাঠের দরকার হয় আমাদের যে সমস্ত বড়ো মাঠগুলো আছে সেখানে আমরা এই ফুল হ্যান্ড খেলাগুলো খেলে থাকি এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের গ্রামে যখন টুর্নামেন্ট হয় তখন খেলতে আসে এটি চার ছয় সমস্ত কিছুই এই খেলা মারা যায় কিন্তু এই খেলা গ্রাম অঞ্চলে খুবই দর্শক নিয়ে আসে আর এই খেলার পুরস্কার মূল্যও বেশি পরিমাণে থাকে সেই জন্য যদি কেউ ফুলহ্যান্ড কোনো প্লেয়ার ফুলহ্যান্ড খেলা করে অর্থ উপার্জন করতে চায় তাহলে এটা সে করতে পারে কারণ এখানে একটা টুর্নামেন্ট জিতলে পুরস্কার মূল্য হিসেবে ট্রফি এবং অনেকগুলো নগদ টাকা পাওয়া যায় বিভিন্ন জায়গায় টুর্নামেন্টের বিভিন্ন রকম প্রাইস মানি থাকে এবং যে সমস্ত প্লেয়াররা কন্ট্রাক্টচুয়ালি খেলে থাকে যেমন আমি যখন অন্য টিমের হয়ে খেলতে যাই তখন পার ম্যাচ পিছু একটা টাকা ধার্য করা থাকে

যখন নিজের টিমের হয়ে খেলি তখন সেই পুরস্কার মূল্যটা আমাদের মধ্যেই ভাগাভাগি হয়ে যায় আর অন্যের টিমের হয়ে খেলতে গেলে একটা কন্ট্রাক্ট থাকে যে পার ম্যাচ একটা নির্দিষ্ট টাকা অ্যামাউন্ট থাকে আর যদি ফাইনাল খেলা হয় তাহলে তার জন্য একটা এক্সট্রা প্রাইস মানি থাকে এবং এক্সট্রা টাকা থাকে যেগুলো আমাদের আর্থিক দিক থেকে সচ্ছল করে তোলে আর আমার মতো এরকম অনেকেই এই ক্রিকেট খেলে অনেক অর্থ উপার্জন করে থাকেন এবার নিজের গ্রাম ছাড়াও আমরা দূরের গ্রামে এবং অন্য ডিস্টিক্টেও খেলতে যাই যার ফলে আমাদের সাথে অনেক মানুষের যোগাযোগ হয় এবং শুধু যে আমরা অর্থ উপার্জনের জন্য খেলাধুলি এমনটা নয় মানুষকে আনন্দ দেওয়াও আমাদের একটা খেলার মূল বিষয় হয়ে থাকে এই জন্য আমরাও চাই যে অর্থপূর্ণ দিকটাকে যেমন আছে সেটাকে ছাপিয়ে গিয়ে যাতে দর্শকদের আমরা আনন্দ দিতে পারি সেই দিকটা আমরা বেশি লক্ষ্য রাখি এবং সর্বপরি আমরা ম্যাাচটা একশো পারসেন্ট দিয়ে যেতার চেষ্টা করে থাকি এই ম্যাচটা আমরা যখন জিতে যাই তখন আমাদের খেলোয়াদের সমস্ত খেলোয়াদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো নেওয়া হয়

গ্রুপ ফটোয় আমরা আমাদের ট্রফি সহ সমস্ত ছবিগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সমস্ত কিছু আপলোড করে দিই এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়দের সম্পর্কে জানতে পারি যেমন আমরা তাদের টিমের হয়ে খেলতে যাই আবার তাদের থেকেও কিছু ভালো প্লেয়ার যারা ভালো খেলে তাদেরকে আমরা কিছু অর্থের বিনিময়ে নিয়ে এসে আমাদের টুর্নামেন্টে আমাদের দলের হয়ে খেলিয়ে থাকি এরকমভাবে মিনি ক্রিকেটে এবং ফুল হ্যান্ড ক্রিকেট আমাদের গ্রামে খুবই জনপ্রিয়

আমাদের দেখে ছোটো ছোটো বাচ্চারাও এই ক্রিকেট খেলায় উদ্বুদ্ধ হয় এবং তারাও আমাদের সাথে ক্রিকেট খেলার মাঠে যায় প্র্যাকটিস করি তারাও ভবিষ্যতে এই ক্রিকেট খেলা থেকে অর্থ উপার্জন করতে পারবে বলে আমার মনে হয়